হ্যালো হ্যাঁ এটা কি কাঁচরাপাড়া জামাকাপড় পাইকারি দোকান থেকে দোকানের নাম্বার হ্যাঁ বলছি যে আমি কালকে বিকেলবেলায় গিয়েছিলাম আপনার দোকানে আমি তিনটে জামা নিয়েছি আপনার মনে আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা হলো যে আমি ঘরে এসে দেকছি যে জামাটার লেভেলটা একরকম আছে সেটা তো সেই লেভেলের মানে সেই সাইজের নয় দ্বিতীয়ত জামাটা এক জায়গায় ছেঁড়া আছে দুটো জামাই ছেঁড়া আছে এক জায়গায় করে কিন্তু আমি তো দেকলাম দেখলাম কিন্তু আপনি যে দামটা নিয়েছেন ফ্যাব্রিক কিন্তু সেরকম দেন নি দামটা আপনি অনেক বেশি নিয়ে নিয়েছেন অবশ্যই নইলে আপনা আমি আপনাকে ফোন করি আমি দাম দিয়ে কেন খারাপ জিনিস নোবো আপনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছেন আমি তো কালকে দেখলাম জামাগুলো দেখলাম কিন্তু আমি যেই জামাগুলো ট্রায়াল দিয়েছি আমি তো সেই জামাগুলো নিইনি আমি তো অন্যগুলো নিয়েছি সেগুলো কিন্তু আপনি আমাকে খুলে দেখতে দেন নি হ্যাঁ এবার আমি বলছি যে আপনি কি জামাটা আমাকে চেঞ্জ করে দিতে পারবেন থাহলে আমি যাবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি হ্যাঁ হুম হুম